যেই গাছপালাগুলোর ভালোভাবে যত্ন নেওয়া হয়নি সেই গাছপালাগুলি বেঁচে থাকা খুবই কঠিন যেই গাছকে লাগিয়ে তার যত্ন না নিয়ে গোবর সার গোড়াতে গোবর সার দিতে হয় এবং এরকম ভালো করে তার যত্ন নিতে হয় গাছের গোড়া পরিষ্কার করতে হয় যেসব গাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়নি সেই গাছগুলো বেঁচে থাকা খুবই কঠিন কঠোর শীতে আমি গাছেদের যত্ন নিই কঠোর শীতে তো সব গাছ হয় না শীতকালে গাছ মরে যায় বেশির ভাগ আর তো সেই দিক থেকে আমি চেষ্টা করি সব রকম কীটনাশক ওষুধ দিয়ে বা গাছকে ভালোভাবে রাখার জন্য ব ঠিক মতন জল দিয়ে শীতকালে আমি গাছকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি এবার গ্রীষ্মকালেও গাছ মরে যায় হয় তো সেই দিক থেকে দেখতে গেলে শীতকালে আমাদের বেশি গাছে নষ্ট হয় তো গরমকালে তবু গাছ রয়ে যায় কিন্তু শীতকালের দিক থেকে দেখতে গেলে শীতকালে সব গাছ মরে যায় আর অনেক গাছ গ্রীষ্মকালে হয় শীতকালে সেগুলো মরে যায় আবার অনেক গাছ শীতকালে হয় সেইগুলো গীষ্মকালে হয় না